কে শতাব্দী বলছি এই জলের জন্য কথা বলছিলাম বলছি এই যে আপনি যে জলটা দিয়ে গেলেন জলটা তো অনেক কিছু সমস্যা হচ্ছে জলটা যেমন ওই জলটা আয়রন লাগছে তারপর জলটা একটু কাদা কাদা মতো রান্না করছি রান্নাতেও সমস্যা হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে না খেলেও মানে হজম শক্তি কম হচ্ছে গ্যাসের সমস্যা হচ্ছে এইগুলো কেন হচ্ছে জলটা এরকম হঠাৎ মাত্র এইভাবে সমস্যাগুলো হচ্ছে হুম হুম কারণ জলটা খেয়ে আমাদেরও প্রচুর সমস্যা হচ্ছে ঘরেও মানে জলটার জন্য অনেক অসুবিধা হচ্ছে তো ওই জন্য বলছিলাম যে জলের পরিষেবাটা একটু ভালো করুন কারণ আমরা তো কাস্টোমার আমাদের অবশ্যই সবসময় চাইবো যে জিনিসটা একটু ভালো পেতে সেই দিকটা একটু ভালোভাবে খেয়াল রাখুন আর যাকে রেখেছেন তাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলুন যে জিনিসপত্র যেন জলটা যেন ঠিকঠাক টাইমে একটু পৌঁছে দেয় জলটা পাঠানোর একটু সমস্যা হচ্ছে সেদিকটাও একটু দেখতে দেখুন একটু